সুস্থ প্রাণীর কিছু লক্ষণ জানার জন্য আমি একটা পশু আমি একটা প্রাণী চিকিৎসক ডক্টরের কাছে গেছিলাম সেই ডক্টর আমাকে বললেন যে তুমি সুস্থ প্রাণীর লক্ষণগুলো কী কী জানো আমি বললাম না জানি না আপনি বলুন তখন ডক্টর আমাকে বললো যে একটা সুস্থ প্রাণীর লক্ষণ হচ্ছে সে খাবে দাবে ঘুমাবে উঠবে খেলবে সে সব কিছু করবে সে সব কিছু কো করবে এবং সে নিজের মর্জি মতন থাকবে সে অপরের ওপরে নির্ভর করবে না সে সব সময় নিজের খেয়াল খুশিতে খেলবে যখন একটা বল পাবে সে নিয়ে খেলবে যখন আপনি বাইরে বার হবেন তখন আপনার সঙ্গে সে বার হবে আপনার সঙ্গে ঘুরবে খেলবে আপনি তাকে খাওয়াচ্ছেন সে খাবে এগুলোই হচ্ছে সুস্থ প্রাণীর লক্ষণ তো এগুলো তো আমরা প্রাণীর সম্পর্কে কিছুই জানি না সেই জন্যে আমরা অবশ্যই ডক্টরের বা যিনি যিনি প্রাণী সম্পর্কে জানেন ওনাদের পরামর্শ অবশ্যই নিতে হবে পরামর্শ না নিলে আমরা কোনো দিন কোনো কিছু করতে পারবো না এবং ভালো শনাক্ত করতে ওনারাই পারবেন ডক্টররাই পারবেন প্রাণী চিকিৎসকই পারবেন যে ভালো শনাক্ত করতে এবং সুস্থ প্রাণীর কিছু লক্ষণ যে কী কী থাকে সেগুলি ওনারাই বলতে পারবেন আমরা সাধারণ মানুষ হয়ে সেগুলো বলতে পারবো না সেই জন্যে আমাদের পরামর্শ অবশ্যই নেওয়া দরকার